আমার জীবনে আরামদায়ক ছুটি বলতে দুর্গা পূজার ছুটি দুর্গা পূজার ছুটি এই ছুটি পাঁচ দিন খুবই আনন্দ দেয় সকলের সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধব সমস্ত মানুষের সঙ্গে মেলামেশা হয় পূজা মণ্ডপে পুরাতন যে সমস্ত বন্ধু বান্ধব তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আমরা একে অপরের সঙ্গে মিলি এবং সেটা যেন একটা খুবই সুখের এরপরে লক্ষ্মী পূজা আসে দুর্গা পূজার পরে এক নাগারের দুর্গা পূজার পরে ছুটিগুলো আমরা উপভোগ করি ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা মেলাতে যাই দুর্গা মণ্ডপে সেখানে তাদের হাতে কিছু উপহার তুলে দিই খেলনাপাতি খাবার জিনিস আরও দু চারজনকে কিছু সাহায্যের জন্য কিছু পয়সা কড়ি দেওয়া হয় তারাও যাতে পূজাটা এই ছুটিটা আনন্দভাবে কাটায় এভাবেই আমরা এটাকে মনের মধ্যে দিয়ে আবার যেন আমাদের এই ছুটি জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন আলো দেখায় এটাই আমার কাছে আ